হ্যালো মিন্টু বোল মিন্টু বলছো হ্যাঁ হ্যাঁ বলছি আমাদের নয়াগঞ্জ রোডে যেই নতুন কাপড়ের ব্যবসাটা শুরু করা হয়েছে তো তোমাকে ওখানে কাল থেকে থাকতে হবে তুমি কি থাকতে পারবে আচ্ছা কালকে যে তাহলে তোমাকে ওই হিসাব নিকাশের সব কিছু দাগবে দেখভাল করতে হবে আর কর্মচারীরা ঠিক ঠাক আসছে কি না ওই দিকেও একটু নজর রাখতে হবে তোমাকে

হ্যাঁ সে সে তো থেকেই যাবে তুমি

আচ্ছা খাওয়ার দাওয়ার নাহয় আমরা দিয়ে দেবো এখানে দোকান থেকে আমরা দোকান থেকে দিয়ে দেবো সে দুপুর সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত তোমাকে ডিউটি করতে হবে সকাল আটটা থেকে একবার দে হ্যাঁ হ্যাঁ খাওয়ার দাওয়ার আমরা দোকান থেকেই দেবো তিনবেলা হুম বেতন বেতন বলতে তোমাকে পার মান্থ দশ হাজার দেবো আরে দেখো এখন আমার দোকানেও যা এতোগুলো কর্মচারী রয়েছে তাদেরকেও তো বেতন দিতে হবে এরপর ব্যবসা যেইরকম চলবে সেই রকম তার ওপর নির্ভর করে তো আমাকেও দিতে হবে নাকি

তোমার কতো লাগবে বলো আচ্ছা তুমি বারো বলছো আমি নাহয় বলছি এগারো দেবো এর বেশি এর বেশি পারবো না ভাই দেখো খাওয়া দাওয়া তো দেবোই দেখো ওখানে কী খাওয়া দাওয়া দেতো তোমাকে ওদের হয়তো আমার থেকেও বড়ো ব্যবসা আমার তো এই শোরুমটা এই রিসেন্ট হচ্ছে তাহলে আর কী বলবো যেরকম কাস্টোমার আসবে তার উপর নির্ভর করেই তো সব চলবে হুম হুম হুম তোমাকে তাহলে ওই এগারোই দেবো এগারো হাজারই দেবো তুমি তাহলে তুমি তাহলে কাল থেকেই জয়েন করো